আজকাল সবচেয়ে ফোনে বা মোবাইলে বেশি ব্যবহৃত হচ্ছে এই এই অ্যাপসগুলি যেমন আছে ইন্টারনেট যুগে যেমন হচ্ছে ব্যবহৃত ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এইসব জিনিসগুলি খুবই বেশি পরিমাণে ব্যবহৃত হচ্ছে এবং ইউটিউব এগুলি বেশি ব্যবহৃত হওয়ার ফলে অনেক মানুষজন উপকৃত হচ্ছে এবং খারাপ দিকও আছে বা খারাপ হচ্ছে এগুলি অ্যাপগুলি ঘাঁটার ফলে ভালোও হচ্ছে অনেকজনের এবং অনেকজনের খারাপ হচ্ছে যেমন স্মার্টফোনের কিছু সুবিধা অসুবিধাগুলি কী কী স্মার্টফোনের যেমন সুবিধা আছে অনেকই স্মার্টফোনের দ্বারা আমরা সবকিছু জানতে পেরে যাই অন্য অন্য দেশের খবর অন্যান্য রাজ্যে অন্যান্য জেলায় যে সমস্ত ঘটনাগুলি ঘটছে সেগুলি আমরা অসুবিধা ছাড়া এবং সব অসুবিধাগুলি আমরা জানতে পেরে যাই স্মার্টফোনের মাধ্যমে এবং যে স্মার্টফোনে আমাদের খবরের নিউজ আছে যেমন নিউজ চ্যানেল বা আরও অন্যান্য নিউজ আছে সেই নিউজের মাধ্যমে আমরা সব রকম যাবতীয় খবর সব জানতে পেরে যাই বাইরের যাবতীয় যত বাজে ঘটনা ভালো ঘটনা যত কী ঘটনা বা স্পোর্টস সম্বন্ধে ভালো ঘটনা সব খবর আমরা জানতে পেরে যাই সেগুলি হলো ভালো দিক স্মার্টফোনের এবং খারাপ দিক হচ্ছে স্মার্টফোনে যেমন এখন ফেসবুক ভাইরাল জিনিস বেরিয়েছে ফেসবুক ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ ইউটিউব এই জিনিসগুলির মাধ্যমে ও প্রতিটা মানুষেরই ক্ষতি হচ্ছে কারণ এইসব এবং যেমন যাবতীয় গেম বেরিয়েছে স্মার্টফোনে যেমন ফ্রি ফায়ার পাবজি এই সমস্ত গেম বা এই ইন্টার নেট জাতীয় জিনিস ফেসবুকে আরে সব মানুষ আসক্ত হয়ে পড়ছে যেমন বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে তারা যাদের এখন পড়াশোনার বয়স তারা এখন পড়াশোনা ছেড়ে দিয়ে এই স্মার্টফোনে এখন গেমের প্রতি আসক্ত হওয়ার ফলে তাই এই গেম খেলছে এই গেম খেলার ফলে প্রতিটা মানুষের খারাপ দিক হচ্ছে বা ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে বা উন্নতি হচ্ছে না দিন দিন তাদের অবনতির পথে তারা পা বাড়াচ্ছে এই জন্যে এইগুলি হলো অসুবিধা